আমি একটি অনলাইনে খাবার অর্ডার করেছিলাম কিন্তু খাবারটা আমার যে সময়ে আসার কথা ছিল সে সময়ে তো পৌঁছোয়নি বরং তার থেকে অনেক দেরি করে পৌঁছেছে এই জন্য আমি আপনাকে অভিযোগ জানাচ্ছি এরকম কী সার্ভিস আপনাদের যে খাবারটা যে টাইমে অর্ডার করা হয়েছে সেই টাইমে না এসে তার অন্য টাইমে আসলে খাবারটা কত মানুষের অসুবিধা হবে এই অসুবিধা ভাবনাচিন্তা করে আপনারা সার্ভিস বয়দেরকে ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করুন এবং তাদেরকে বলুন যাতে খাবারটা ঠিকঠাক টাইমে পৌঁছে যায় এইভাবে কি খাবার সাপ্লাই করলে এ কাস্টমাররা কোনোভাবেই খাবার নিতে চাইবে না আর আমরা কি উপকৃত হতে পারব এই খাবার খেয়ে আমাদের সময়ের একটা দাম আছে কয়েকজন আত্মীয় স্বজন আমার বাড়িতে এসেছিল আসার পর আমি সেই কথা ভেবেই খাবারটা অর্ডার করেছিলাম কিন্তু সেই সময়ে না আসার জন্য সেই খাবারগুলো আমি তাদেরকে দিতেও পারলাম না ফলে কী হলো তারা অনেকক্ষণ বসে থাকার পর আস্তে আস্তে আস্তে আস্তে পুনরায় তারা উঠে গেল কিন্তু আমি তা সত্ত্বেও তাদেরকে খাবারটা কোনোভাবেই দিতে পারলাম না কেননা খাবারটা আমার কাছে এসে পৌঁছায়নি আমার ভীষণ রাগ হল এবং অন্যথা আমাকে অন্য খাবারের ব্যবস্থা করতে হল সেই খাবার আনিয়ে আমাকে যথারীতি সেই সময়ে তাদেরকে পরিবেশন করে খাওয়াতে হল এই অসুবিধাগুলোর জন্যই আপনাদেরকে জানাচ্ছি যে আপনাদের ডেলিভারি বয়গুলিকে একটু চেষ্টা করুন যাতে তারা সময়মতো খাবার ঠিক টাইমে এসে পৌঁছে দেয় কাস্টমারদের কাছে তা নাহলে তারা এই খাবার নেবে না এই খাবার না নিলে আপনাদেরই অসুবিধা হবে আর আপনাকে আমি সেই অভিযোগটাই জানাচ্ছি এই জন্যই অনুরোধ করছি যাতে এর পরের বার অর্ডার করলে এরকম না হয়